আমি গর্বিত আমি বাঙালি আমি বাংলা ভাষাকে খুব ভালোবাসি কিন্তু অনেক সময় কোনো কিছু বুকিং করতে গেলে বাংলায় লিখতে গেলে সেটা ঠিকঠাক আসে না ওই জন্য আমাদেরকে ইংরেজি টাইপ করতে হয় বা হিন্দিতে টাইপ করতে হয় তবে ওই সব কোনো কিছু বুকিং যেমন কোথাও ঘুরতে গেলে হোটেল বুকিং বা কোথাও গাড়ি বুকিং বাইরে গেলে ফ্লাইটে গেলে বা এরোপ্লেনে গেলে এ কোথাও গেলে সেই ইংলিশেই কথা বলতে হয় এ ইংলিশেই বুকিং করতে হয় টিকিট এই জন্য পরিবর্তিত হয়েছে বাংলা